পশ্চিম বর্ধমান জেলায় কিছু উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক বা ঐতিহাসিক স্থান হল এখানকার উল্লেখযোগ্য মন্দির আছে যেমন ঘাগর বুড়ি মা কল্যানেশ্বরী যেটাকে মাইথন বলা হয় ঘাগর বুড়ি মন্দির আসানসোল আসানসোলের পাশে আছে আসানসোল থেকে মাত্র কুড়ি মিনিটের মধ্যে যাওয়া হতে পারে তো এখানে প্রতিদিনই পুজো হয় এমন কোনো দিন নেই যেখানে যেদিন পুজো হয় না আর আগে যে মন্দির ছিল এখন কিন্তু অনেক উন্নত এখানে আগে ওখানে সেরকম ভিড় হতো না বা এতো দোকান কিছু দোকান পাট কিছু ছিল না কিন্তু এখন তার পাশে অনেককিছু আছে দোকান আছে মাঝেমধ্যে ওখানে বড়ো করে পুজো হয় বলীও দেওয়া হয় এমন কি মেলাও বসে ওখানে তার পাশে মন্দিরের পেছন দিকে একটা জোর আছে যেটাতে ওইটা কিছু ঐতিহাসিক কারণ আছে ওইখানে অনেকেই বলে আবার এখানে আবার মা কল্যাণেশ্বরী মন্দিরও আছে কল্যাণেশ্বরী মন্দির আসানসোল থেকে মোটামুটি এক ঘণ্টার মধ্যে যাওয়া হতে পারে সেখানে ওখানে ওখানেও পুজো হয় প্রতিদিনই এমন কোনো দিন নেই সেখানে পুজো হয় না কল্যাণেশ্বরী মন্দিরের একটু আগে গেলেই ওইখানে মাইথন ড্যাম আছে ওইটা একটা ঐতিহাসিক যেটা মানুষ ওখানে শীতকালে মানে জানুয়ারি ওই রকম সময় ডিসেম্বর জানুয়ারির সময় বেশি মানুষ বেড়াতে যায় এখন গরমের মধ্যে এতটা যদিও না হয় এই সব জায়গা যাওয়ার জন্য কোন অনুমতি লাগে না আপ যে কোন মানুষ এখানে যখন ইচ্ছে যেতে পারে কোন অসুবিধা নেই মানুষ অবসর সময় কাটানোর জন্য বেশিরভাগ সময় এখন হয়তো মন্দিরে গেল বা আমাদের এইখানে আসানসোলের মধ্যে রামকৃষ্ণ মিশন আছে সেইখানে মিশনে যেয়েও হয়তো বিকেলবেলা গিয়ে ঘুরে আসতে পারে